কিছু স্থানীয় শিল্প বা কারুশিল্প যা জলপাইগুড়ি জেলার জন্য অনন্য এগুলি হল ক্ষুদ্র ও ছোটো উদ্যোগে হ্যান্ডলুম পাওয়ারলুম এবং রেশমকীট পালন প্রভৃতি এই শিল্পগুলি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্থানান্তরিত হয়ে এই জেলা এবং সাংস্কৃতিক এবং ইতিহাসকে প্রতিফলিত করে